আমি আমার বাড়ির নিকটবর্তী মোহন টেলিকম থেকে একটি স্যামসঙের এফ সিক্সটি টু ফোন কিনেছিলাম যার ক্যামেরা চৌষট্টি মেগা পিক্সেল তাতে খুবই সুন্দর ছবি ওঠে ব্যাটারি ছহাজার এমএএইচ এইট জিবি এবং রম একশো আঠাশ জিবি যাতে আমি অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য জোগাড় করে রাখতে পারি এবং ফোনটির রঙ আমার খুবই পছন্দর মতো